আমার প্রিয় অভিনেতা হলো জিৎ গা জিৎ এবং অভিনেত্রী হিসেবে আমার তেমন কাউকে পছন্দ নয় তবে অভিনেত্রী হিসেবে আমি বলবো রচনা ব্যানার্জীকেও খুব ভালো লাগে এদেরকে পছন্দ করার কারণ হলো এরা অনেক রকমভাবে এ এদের অভিজ্ঞতা এবং দক্ষতাকে প্রকাশ করে এবং এদের প্রতিটা বইয়ের মধ্যে যে গল্প থাকে সেটা ভালো লাগে এদের চরিত্রটা খুব ভালো লাগে এরা যে চরিত্রে থাকে সেই চরিত্রটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে এছাড়াও কয়েকটা অভিনেতা আছে যাদেরকে খুব ভালো লাগে যেমন কোয়েল মল্লিক মিমি চক্রবর্তী নুসরত জাহান ঋতুপর্ণা আবির চ্যাটার্জী এদের এরাও খুব ভালো অভিনয় করতে পারে তবে আমার প্রিয়র মধ্যে জিৎ যিনি যে কোনো চরিত্রকে খুব সুন্দর ফুটিয়ে তোলে তার গানের মধ্যে আলাদা রকম অনুভব থাকে সে তার নাচও খুব ভালো মানে এবং এর সাথে জুটি হিসেবে কোয়েল মল্লিক যখন থাকে তখন ওর ঘান নাচ বইগুলোও খুব ভালো লাগে আর আমি অনেক ছোটো থেকেই এর বই দেখে আসছি তাই এটা আমার প্রিয় হয়ে গেছে